আমার কাছে যে জিনিসটি রয়েছে তার মধ্যে মূল্যবান জিনিস হল আমার মোবাইল আমার মোবাইলের যে দিকগুলি তা সবই বলতে গেলে ভালো যেমন আমি কোনো ট্রেনের টিকিট কাটি তার থেকে আমি সেই ট্রেনের যে ট্রেনটি কোথায় আছে তা আমি মোবাইলের মাধ্যমে অ্যাপস ডাউনলোড করে সেটা দেখতে পারি বা জানতে পারি তার সাথে সাথে আমি মোবাইলে কিছু এডুকেশান ভিডিও ইউটিউবে সার্চ করে আমি জানতে পারি এবং কিছু কিছু প্রশ্ন আমার না জানা থাকলে বা অজানা থাকলে আমি গুগলে পাঁচ মিনিটের মধ্যেই সেই প্রশ্নটার উত্তর জানতে পারি এবং বাইরের দেশের খবরা খবর এছাড়াও বাইরের দেশে কী চলছে এ তা সবই জানা যায় এই মোবাইলের মাধ্যমে এছাড়াও রয়েছে যে আমাদের পাহাড় পর্বতের এর যে জায়গা সেইগুলোও আমি মোবাইলের মাধ্যমে এ সার্চ করে জানতে পারি এবং তার থেকে আমি ভ্রমন করতে হয়